হ্যালো নরেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডার থেকে বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি যে আমার বাড়িতে জামাইষষ্ঠীর পুজো আছে হ্যাঁ তাই অনেক লোক আসবে সেদিন বাড়িতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার দোকানে নলেনগুড়ের রসগোল্লা পাওয়া যাবে কি হ্যাঁ ওই দুই হাড় মানে দুই ভাঁড় মতো আচ্ছা বলছি কোনো ছাড় পাওয়া যাবে যে দুই ভাঁড় নলেনগুড়ের মিষ্টি যে নেব আমি রসগোল্লা ও আচ্ছা তাও কত শতাংশ ছাড় পাওয়া যাবে আমাকে একটু বলুন তো কুড়ি শতাংশ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছি যে দাদা মানে হোম ডেলিভারি কি করা যাবে আপনাদের ওখান থেকে কারণ দেখুন মানে এখান থেকে তো জায়গাটা অনেকটাই দূরে তো যাওয়াটা তো পসিবল হবে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে তো সুবিধাই হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা তাহলে আমাকে জামাইষষ্ঠীর দিন সকালবেলা ওই দুই ভাঁড় মতো মিষ্টি পাঠিয়ে দেবেন নলেনগুড়ের হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে ঠিকানা বলে দেবো হ্যাঁ আমি ঠিকানা আপনাকে তখনই বলে দেবো হ্যাঁ আপনি ওই ডেলিভারি বয়ের হাতেই মানে ভাঁড়গুলো দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ উনি ঠিক মতো দিয়ে যাবে তো ঠিক আছে ঠিক আছে আর হ্যাঁ দুই ভাঁড় মানে নলেনগুড়ের সাথে অ্যা এমন কোনো কি মিষ্টি আছে যেইগুলো আর কি ভালো আপনাদের দোকানে হ্যাঁ সেরকম হলে আমি সেটাও মানে বারো পিস করে নিতাম আর কি আচ্ছা আচ্ছা আপনাদের দোকানে রসমালাই ভালো বলছেন তাই তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি ওই বারো পিস মতো পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি আপনি জামাইষষ্ঠীর দিন সকালবেলা ডেলিভারি বয়ের হাতে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি